হ্যাঁ আমি এ এর এর আগেও কাউকে এমন কিছু উপহার দিয়েছি যা নিজে তৈরি করেছি গ্রিটিংস কার্ড বলতে পারো সেটাকে বা গ্রিটিংস কার্ড বা একটা মানে হ্যান্ডক্রাফ্ট বলতে পারেন হ্যান্ডক্রাফ্টের একটা জিনিস আমি গিফট করেছিলাম আমার একটা বন্ধুকে তো সেটি ওরকম হ্যান্ডক্রাফ্ট মনে হয় না সচরাচর কেউ অনেকে খুব কম করে কেন কাগজ কেটে কেটে থেকে শুরু করে ছবি ছবি কিছু জমানো কোলাজ করে তো কিছু কিছু ছোট ছোট বল দিয়ে সাজিয়ে একটা গিফট বক্স যেমন তৈরি করতে হয় সেটা তৈরি করে আমি গিফট করেছিলাম তো হ্যাঁ হাতের কাজ অবভিয়াসলি আমি খুব পছন্দ করি এবং সেটা সেটা মনে হয় কিছু কেনা গিফট দেওয়ার চেয়ে নিজের তৈরি করা গিফট দেওয়া মনে হয় যাকেই দেওয়া হোক তার খুব পছন্দ হবে আশা করি